বাংলা ভাষা আমাদের বাঙালিদের প্রধান ভাষা হলো বাংলা ভাষা আমাদের এই বাংলা ভাষা আন্তর্জাতিক বিভিন্ন দেশে বা বিভিন্ন এলাকাতে সবাই আমাদের এই বাংলা ভাষাটাকে খুবই পছন্দ করে কারণ আমাদের বাঙালিদের যেই কথাবার্তা বা বাংলা কথা বলার যে একটা টান বা একটা ধরন সেই ধরনটা আন্তর্জাতিক বা গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে সবাই আমাদের বাঙালিদের ভাষাটা খুবই পছন্দ করে আর বাঙালিদের ওই দুর্গা পুজো সবথেকে যেটা পপুলার হয় তো আমাদের এই বাংলা ভাষাটা আন্তর্জাতিক বিভিন্ন সবাই সবাই খুব খুব বেশি পছন্দ করে আর একটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে একটা বক্তব্য রয়েছে যেটা যে বাঙালি আজ যেটা ভাবে গোটা পৃথিবী সেটা দুদিন পরে ভাবে তো সেই জন্য আমাদের বাঙালিদের প্লাস আমাদের এই বাংলা ভাষাটা খুবই আন্তর্জাতিক বিভিন্ন দেশে বা বিভিন্ন এলাকাতে খুবই পপুলার